হ্যাঁ বল আসলে আমার শরীরটা তো ভালো নেই ওর জন্যেই যা যেতে পারছি না রে কেন ও আসলে আমার তো শরীরটা ভালো নেই কী করবো এই ঠিক আছে আমি তাহলে বাড়িতে একবার না আলোচনা করেও তো এ করতে পারছি না আসলে কদিন ধরে জ্বরে ভুগছি তুই নাম দিচ্ছিস ও আর ক্লাসে আর সবাই কি দিচ্ছে নাম দিচ্ছে

ও আচ্ছা আচ্ছা ইয়ে ঠিক আছে আমি তাহলে বাড়িতে বরং আগে কথা বলি ঠিক আছে তারপরে তা এটা কবে না কবে তাও হবে এ মানে তাও ক দিন কি হাতে টাইম আছে নাকি দিন পনেরো না প্রিপারেশান নিচ্ছিস আমার তো একদমই প্রিপারেশান তাহলে তো আবার আমার পুরো একদম নতুন থেকে শুরু ক রতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তা রাখছি হ্যাঁ আচ্ছা